প্রথমত অবশ্যই শিশুদের আঁকার জন্য উৎসাহিত করা উচিত কারণ তারা এমনিতেও ছোটো থেকেই আঁকতে আগ্রহী হয় এবং তাদের কল্পনায় যে কোনো পাখি বা যে কোনো পশু এমনিতেই তারা নিজে থেকেই আঁকটা চেষ্টা করে প্রথমে তো আমরা প্রথমেই যা বাচ্চাদের যেটা শেখাই সেটা হলো আম আম আঁকা বা একটি কো যে কোনো একটি ফলের ছবি আঁকা তার মধ্যে পেয়ারাও হতে পারে বা তরমুজ আঁকতে শেখায় এবং তাদের আমরা রঙ করতেও শেখায় এমন কি এখন বাচ্চাদের আঁকার বইও হয় প্রত্যেকটি স্কুলেই বাচ্চাদের আঁকার বই একটা নির্ধারিত করা হয় যেটার মাধ্যমে আঁকা তো থাকেই এবং বাচ্চাদের তার পাশে থে পাশে জায়গা থাকে সেখানে তারা আঁকতে পারে এবং রঙ করে তো তাদের প্রথমে ছোটো থেকেই একটা রঙের এবং আঁকার ধারণা হয়ে যায় সেখান থেকে তারা যে আঁকতে শিখবে বা তাদের যে একটা উৎসাহিত থাকবে তার জন্যও শিক্ষক এবং পরিবারের অবশ্যই একটা দায়িত্ব থাকবে বাবা মাকে সব সমায় শেখাতে হবে যে তুমি যে কোনো একটা বিষয়ে পড়ার সঙ্গে সঙ্গে তোমার সৃজনশীলতাও কিছু দিক আছে তার মধ্যে তার আঁকা হতে পারে বা অনেকে সাঁতার শিখতে চায় অনেকে ব্যায়াম শেখে বা এখন যেটা বাচ্চাদের শেখানো হয় সেটা হলো ক্যারাটে এছাড়াও যে আমরা বাচ্চাদের কেন আঁকার জন্য উৎসাহিত করবো সেটা হলো এখন প্রত্যেকটি বাড়িতেই ফোন আছে ফোন ছাড়া যেহেতু বাবা মা ফোন দেখে তাই বাচ্চাদের ছোটো থেকেই অভ্যস্ত হয়ে যায় ফোন দেখতে তো তাদের ফোন দেখার অভ্যাস দূর করার জন্য আমরা তাদের মধ্যে আঁকার অভ্যাসটা ধরিয়ে দিতে পারি এবং তাদের সৃজনশীলতারও বিকাশ হবে পড়াশোনার সাথে সাথে সে যদি আঁকা চালিয়ে যেতে পারে এবং একটি নির্দিষ্ট বয়েসের পর সে আঁকা নিয়ে তার জীবন এগো এগিয়ে যেতে পারে পড়াশোনাও করতে পারে এবং আঁকা থেকে সে নির্দিষ্ট একটি ইনকাম বা রোজগারও করতে পারে যার সাহায্যে সে বহু আরো শিক্ষার্থী বা ছোটো ছোটো বাচ্ছাদেরও আঁকা শেখাতে পারে এর জন্য অবশ্যই শিশুদের ছোটো থেকে আঁকা শেখাতে হবে এবং যখন সে একটি আঁকা শেখে এবং বড়ো হতে হতে তার অভ্যাসে পরিণত হয় তখন সে একটি দক্ষ আর্টিস্ট হয়ে যায় যে আঁকতে ভালোবাসে এবং বিভিন্ন ধরনের এমন জলজ্যান্ত ছবি আঁকে যেখানে সে অনেক প্রশংসার দাবি রাখে এমন অনেক আর্টিস্ট আছেন যারা ছোটো থেকে আঁকা শিখেছেন কিন্তু তাদের বাবা মারা হয়তো সেরকম ব্যাকগ্রাউন্ড থেকে নেই কিন্তু আঁকা থেকে তারা অনেক বড়ো হয়েছে এবং অনেক সম্মানও পেয়েছেন তো তাদের মস্তিষ্কে স্বাস্থ্যের জন্য আঁকা যেমন উন্নতি করে মস্তিষ্কের সেরকমই তাদের একটা সৃজনশীল দিককেও বার করে শিক্ষার্থীরা প্রথমে বা শিশুরা প্রথমে তাদের সৃজনশীলতা কী সেই দিকটা বুঝতে পারে না বাবা মা এবং শিক্ষকের অবশ্যই দায়িত্ব যে তার সৃজনশীলতার দিকটা তুলে ধরা আমরা প্রথমে আগে দেখবো যে শিক্ষার্থীরা কী চায় এবং তাদের মোবাইল থেকে দূরে রাখতে হবে